রান্না করা একটা খুবই কষ্টকরের মধ্যে কেননা আগুন গ্যাস বিপজ্জনক লিয়ে কাজ করতে হয় মাথা ঠান্ডা করে বা যেকোনো সবজি কোনটা কোনটার পর দিলে সবজিটা হবে বা কোন মশলাটা কখন দরকার সেটা মাথা ঠান্ডা করে করতে হবে ধড়ফড় করলে কোনো তরিতরকারি ভালো হবে না তাহলে সেটা ধৈর্য ধরে একটার পর একটা একটার পর একটা তরিতরকারি একটা অনুষ্ঠানবাড়ি অনেকরকম আইটেম থাকে সে আইটেমকে আস্তে আস্তে ধৈর্য ধরে সেটাকে ঠিক করে এক একটা মেনুকে তৈরি করে সাইডে রেখে তাতে তাগাদে দেওয়া হয় তারপর তাতে ঠিকমতো হল কিনা তাকে ছেঁকে ঠিকমতো তাকে পাত্রতে রেখে সেই তাকেও একধার করে সব ইয়ে ঠিক করে রাখা হয় গ্রিন রুমে এবারে ধরুন মাছ ছাঁকতে হবে লবণটা ঠিক করে দিয়ে মাছকে ছেঁকে তুলে তারপর তাকে ইয়ে ঠিকমতো মশলা করে রান্না করতে হবে মাংস তাতে ঠিক ঠিক পরিমাণ মতন লবণ দিয়ে তেল দিয়ে তার কষা কষা পেঁয়াজ টেয়াজ রসুন আদা দিয়ে সবকিছু দিয়ে যে রাঁধতে হবে ধড়ফড় করলে তো কোনো কাজই হবে না তাহলে সেটা ধৈর্য ধরতে হবে আগুনশালে বললে গরম লাগলে সেটা তো চলবে না সেটা ধৈর্য ধরে সবই করতে হবে তো এই বিষয় নিয়ে এইসব কাজ যে ধৈর্য ধরে করবে মন দিয়ে করবে তখন কোনটার পর কোনটা দিলে মাংসটা ভালো হবে বা মাংসটা সিদ্ধ হবে সেইসব অভিজ্ঞতা নিয়ে যদি না থাকে সে যদি তড়বড় করে অন্যমনস্কতা হয় তাহলে সে রান্নাটা ভালো হবে না গাফিলতি থাকলে কোনো কাজই ভালো হবে না আর অধৈর্য থাকলে হবে না এটাই আমি মনে করি আমার মন থেকে এইটুকুনই খুশি হয়ে বললাম